হ্যালো নমস্কার আমি কৃষ্ণনগর থেকে বলছি তো এটা কি আমিই কোনো খাবার অর্ডার করার মানে কোনো রেস্তোরাঁতে ফোন করেছি কারণ হচ্ছে আমার হচ্ছে যে খাবারটা পাঠিয়েছিলেন দাদা সেটা মানে কী বলবো যে বিরিয়ানিটা আর কী যে আমি অর্ডার করেছিলাম সেটা মানে অত্যন্ত মানে কী বলবো বলে বোঝানো যাবে না এত সুন্দর বিরিয়ানি আমি কোনোদিন কোথাও খাইনি তো আপনাকে ফোনটা করে আপনাকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে মানে আপনার কাছে অর্ডার করে যে বিরিয়ানিটা পেয়েছি তার মতো মানে সুস্বাদু বিরিয়ানি আমি আমার জীবনে কোনোদিন খাইনি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ব্যবহার আর আম মানে ডেলিভারির টাইম আর সবথেকে বড় কথা হচ্ছে যে বিরিয়ানিটা এত সুন্দর আমি খেয়ে তো সেটা তো অনুভব করেছি তার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি যদি কখনও সময় পাই তো আমি সপরিবার গিয়ে আপনার রেস্তোরাঁতে গিয়ে এই সুস্বাদু বিরিয়ানি আমি খেয়ে আসবো